আমি আমার উঠোনে বাগান করতে খুব ভালোবাসি বাগান করাটা আমার খুব শখ বাগান বলতে ধর ফুল গাছ ফল গাছ এগুলি তো খুব ভালোই লাগে বিশেষ করে শীতকালে অনেক ফুলের গাছ লাগাই গাঁদা ফুল সারা সারি সারি সারি যদি আমি লাগাতে থাকি দেখতে খুব ভালো লাগে উঠোনটা এছাড়াও গোলাপ ফুল টগর ফুল স্থলপদ্ম সব কিছুই লাগাই এটা আমার খুব ভালো লাগে আর ফলের গাছ বলতে আমি লাগিয়েছি নারকেল গাছ পেয়ারা গাছ আম গাছ জাম গাছ এগুলি আমার খুব ভালো লাগে লাগাতে এগুলি আমি লাগাই প্রায় তার সাথে সাথে পরিচর্যাও করে থাকি এগুলির ঠিক মতো সময় মতো এদের গোড়ায় কোপানো হয় জল দেওয়া হয় সার দেওয়া হয় তবেই তো আমাদেরকে গাছ কিছু দেবে কিছু চাওয়ার আগে আমাদেরকে কিছু দিতে হবে কিছু পাওয়ার আগে দিতে না হলে আমরা কিছু চাইব কী করে তার কাছ থেকে তাই আমরা এই বাগানে খুব পরিচর্যা করি আমি আমার এই বাগানের গাছগুলি খুব খুব সতেজ থাকে ফুলগুলি যখন ফোটে একসাথে দেখতেও খুব ভালো লাগে মনে হয় পরিবেশটা খুব সুন্দর আবার ওই পেয়ারা গাছে যখন ফল ধরে একটি পেয়ারা যদি নিজের বাগান থেকে খাই কী ভালোই লাগে অপরজনকেও দিয়ে ভাগ করে খেলে তো আর আনন্দ ধরে না ফল বলুন নারকেল নারকেলটাও খুব ভালো লাগে তাই নারকেল গাছ লাগিয়েছি তাকে পরিচর্যা করছি সে ভবিষ্যতে আমাকে ফল দেবে এজন্য আমাকে উঠোনেই ভালো লাগে উঠোনে হয়তো একটু নোংরা হয় কিন্তু সেটা পরিষ্কার করলে খুব ভালো লাগে উঠোনটা আমাদের সবচেয়ে ভালো জায়গা উঠোনে মেঘ করলে আমাদের নিজের জায়গা আবদ্ধের মধ্যে থাকে সেটা কেউ যে ছিঁড়ে নেবে বলে না হলে নিতে পারবে না এটার জন্য আমার খুব ভালো লা